আমি ছোট গ্রা ছোটবেলা থেকে ফটোগ্রাফি নিয়ে বিশেষ আগ্রহী প্রথম ক্লাস সিক্সে আমি আমার বাবা মার কাছ থেকে ফোন নিয়ে ফটো তোলা শুরু করেছিলাম যেমন বিভিন্ন ধরনের ফটো জাস্ট লাইক নেচার বিভিন্ন অ্যানিম্যালের ফটো তুলতাম এবং সেছাড়া বিভিন্ন বাইকের বা বিভিন্ন ধরনের ফটো তুলতাম খেলার মাঠে গিয়ে ফটো তুলতাম বিভিন্ন পশু পাখি প্রজাপতি বিভিন্ন ধরনের ফটো তুলতাম এবং ছোটবেলা থেকেই এটি নিয়ে খুবই আগ্রহী ছিলাম এবং বড় হতে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট পর একটা বাবা ক্যামেরা কিনে দিয়েছিল এবং সেখান থেকেই আমার জার্নি স্টার্ট হলো মেইন জার্নি এবং তার পরে বিভিন্ন কলেজের জন্য আমি আবেদন করছি যেমন লাইট অ্যান্ড লাইফ অ্যাকাডেমি ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি দিল্লি কলেজ অফ ফটোগ্রাফি এ সমস্ত বিভিন্ন জায়গায় আমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছি দেখা যাক কী হয় এবং এবং এছাড়াও তার সাথে সাথে আমি ফটোগ্রাফি চালিয়ে যাচ্ছি এবং আমি এখন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পাহাড়ে গিয়ে এবং বিভিন্ন ভালো স্পটে গিয়ে এখন ফটো তোলা ফটো তুলি এবং সেগুলি বিভিন্ন কলেজের আর্ট এগজিবিশনে সেগুলো সাবমিট করেছি এবং তাদের ডাকের অপেক্ষায় এখনও বসে আছি এছাড়া বিভিন্ন ধরনের স্পোর্টিং বা বিভিন্ন ধরনের খেলার মাঠে গিয়ে ফটো ফটো তোলা এ সমস্ত কাজ চালিয়ে যাচ্ছি